আমাদের এলাকায় প্রাকৃতিক সম্পদ বলতে রয়েছে আমাদের চারিপাশের গাছপালা এছাড়াও রয়েছে যেসব পশু পাখি আমরা বাড়িতেই অনেকে পুষে থাকি যেরকম কুকুর কিম্বা বিড়াল তো তাদেরকে পুষেও আমরা তাদেরকে দিয়েও ব্যবসা করতে পারি কীভাবে না অনেকে আছে যারা মানে এদের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করে কিন্তু অনেক দোকান খুঁজে পান না তো সেই হিসাবে যদি বাড়িতে পোষা হয় কিম্বা খরগোশ যদি আমরা পুষি তো অনেকেই আছে যারা আমাদের থেকে কিনে নিয়ে যায় তো সেইটাও একটা ব্যবসায়ের মাধ্যম হয়ে যায় এছাড়াও আমরা অনেকে আছি যে আমাদের আশেপাশে পায়রার ব্যবসা করে না তারা পায়রা পোষে এইগুলো আশেপাশেই রয়েছে আমাদের সেগুলো পুষে কী হয় তারা যখন পায়রাগুলো অনেক বড়ো হয় না সেগুলো আমাদের এখেনে হাটে গিয়ে বিক্রি করলে একটা অর্থ উপার্জন হয় তো এইভাবেই আমাদের এখানে ব্যবসা করা হয় এছাড়া হাঁস মুরগিও অনেকে পোষেন তাদের থেকেও অনেকে ব্যবসা করেন কারণ হাঁস মুরগি অনেকেই কেনে খাওয়ার জন্য কিম্বা পোষার জন্য তো সেইভাবে তাদের সেই হিসাবেও উপার্জন আসে তো এইগুলোই আমাদের প্রাকৃতিক সম্পদ আছে আর গাছও তাই অনেকে আছে গাছ লাগানোর স্বভাব আছে সেরম তারা অনেক গাছ লাগিয়ে রাখেন এবং ছোটো ছোটো যেসব চারা গাছগুলো সেগুলোও বিক্রি করেন সেগুলো আমাদের হাটেও বিক্রি হয় আবার সেগুলো বাড়িতে এসে অনেকে সারও নিয়ে যায় আমাদের এখানে সার ও বিভিন্ন জৈবিক সার বিক্রি হয় যেগুলো আমাদের চারিপাশে গাছ গা গাছড়া থেকে আমরা সেই সারগুলো তৈরি করি এগুলো সবই প্রাকৃতিক সম্পদ কিন্তু এগুলো দিয়েও আমরা ব্যবসা করতে পারি এই সব দিয়েই নানা ধরনের ব্যবসা আমরা করতে পারি এবং আমাদের এখানে অনেকে করেও এই সব দিয়ে ব্যবসা